পূর্ব বর্ধমান জেলার প্রধান সাংস্কৃতিক অঞ্চলটি হল সংস্কৃত মহল বা পূর্ব বর্ধমানে বাংলা ভাষা সব থেকে বেশি ব্যবহৃত হয় কারণ পশ্চিমবঙ্গের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা এখানে হিন্দি ও ইংরাজি ভাষা ব্যবহৃত হয় এখানকার ধর্মগুলি বিভিন্ন রকম ধর্ম রয়েছে যেমন হচ্ছে হিন্দু ইসলাম শিখ বৈদ্ধ বিভিন্ন রকম ধর্ম এখানে পালন করা হয় রীতি নীতি যেমন হচ্ছে পুজোর সময় এখানে প্যান্ডেল করা হয় ঈদের সমতেও এখানে প্যান্ডেল করে খুব ভালো করে উদযাপন করা হয় এখানে ঈদের সময় ঈদের সময় আমাদের বন্ধুদের আমরা বন্ধুদের তাদের আমরা বাড়িতে যাই এবং তাদের আমাদের অনেক কিছু করে করে যেমন তাদেরকে আমরা খেতে দেয় এমনি করে আমাদের ভালো করে ঈদ আমরা কাটাই তেমনি পুজোর সমতেও তারা তাদেরকে আমরা আমাদের নিজের বাড়িতে ডাকি আমাদের সম্মান টম্মান করি তারাও এতে আনন্দিত হয় এমনি করে আমরা বিদেশির কাছে কি করে ঐতিহ্য সংস্কৃতির বর্ণনা করবো কোনো বিদেশির কাছে যদি আমরা বর্ণনা করতে হয় তাহলে তার কাছে আমাদের প্রথমে যেতে হবে এবং তাকে বলতে হবে যে আমাদের বাংলা ভাষার সব রকম কালচার যেমন দুর্গা পুজোর ব্যাপারে তাকেও জানাতে হবে এবং ঈদের ব্যাপারেও তাকে জানাতে হবে এমনি করে তাকে আমরা এমনি করে অনেকবার বলতে হবে যে তাদের ব্যাপারে তাদের ব্যাপারে বলতে হবে যে ঈদ কেমন করে পালন করা হয় দুর্গা পুজো কেমন করে পালন করা হয় এমনি করে তাকে আস্তে আস্তে সব বুঝাতে হবে এমনি করতে করতে সে যখন বুঝে যাবে তার সাথে আমাদের বন্ধুত্বও হয়ে যাবে এবং তার ব্যাপারে ঈদের সে পুজো টুজোর ব্যাপারে সব কিছু জেনে যাবে তখন তো আমাদের আমাদের ঐতিহ্য আরো উজ্জ্বল হবে এবং এমনি করে সে তার কাছে আমরা সব কিছু বলতে পারবো